হ্যালো হ্যাঁ বলছি আপনি তো দোকানের হেল্পার বলছেন না কি হ্যাঁ কাপ হ্যাঁ মানে কাপড় দোকানের হেল্পার তো হ্যাঁ বলছি আমি আমার বাড়ির সবারির জন্য জামা কাপড় কিনতে চাই তো এই জন্যই সেই ব্যাপারে ফোন করছি যে সবারই পাওয়া যাবে কি না কীরকম কি দাম পড়বে আচ্ছা হ্যাঁ বলছি থালে এ বয়স্কদের কাপড়ও পাওয়া যায় তো মানে যেটা সাদা কাপড়ের শাড়ি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই জন্যই ফোনটা করেছিলাম আমি দিয়ে আমি তাহলে সবারির জন্য কিনবো আর সবারই পাওয়া যাবে কি না আর বলছি দোকানটা কতখন খোলা থাকে আচ্ছা আচ্ছা তাহলে দোকান আমি এই সকাল দশটার দিকে যাবো তখন খোলা থাকবে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাবো রাখছি তাহলে হ্যাঁ ঠিক আছে